ভারতবর্ষ হল আমাদের দেশ তো আমাদের দেশ বিশাল বড় দেশ তো বিশাল আয়তন হিসাবে আমাদের বিভিন্ন জায়গার আবহাওয়া জলবায়ু বিভিন্ন রকমের হয় সারা বছরে আর এ আবহাওয়ার তারতম্যের জন্য সেই সব অঞ্চলের ফসলেরও ফলার ধরনও বিভিন্ন রকমের হয় তো মূলত আমরা ভাবি আপনার যেখানে বাস করি যে গ্রাম্য এলাকা এখানকার যে আবহাওয়া তার অনেকটা নির্ভর করে সেখানের ফসলের উপরে যে আবহাওয়া যেমন হবে সেই হিসেবে যেন ফসল চাষ করা হয় যদি আমি গরমের কথা বলি তো অতিরিক্ত গরমের জন্য এখানে জলের সমস্যা হয়ে থাকে তাই যে কম জলে যে সমস্ত ফসল ফলানো যায় সম্ভব হয় তো মূলত সেই সমস্ত ফসলগুলো এখানে ফলানো হয় তো গরমের সময় ধান চাষটা একটু কম হয় এছাড়াও যেগুলো কম জলের সাহায্যে চাষ করা যায় যেমন ধরুন সবজি এই সময় মাঠে চাষ করা যায় যেমন ভেন্ডি ঝিঙে উচ্ছে শশা তরমুজ টমেটো বেগুন এ সমস্ত সবজিগুলো বেশি চাষ করা হয় তো ফলনও প্রচুর পরিমাণে হয় কৃষক তার নিজের চাহিদা মেটায় এবং সেগুলো বাজারেও বিক্রি করে সেখান থেকে আর্থিক সুবিধা সে পেয়ে থাকে আর এরপরে বর্ষাকালে মূলত বর্ষার চাষ আমাদের এক ফসলের দেশ তাই এখানে ধান চাষটাই বেশি পরিমাণে হয়ে থাকে বর্ষাকালে প্রচুর পরিমাণ ধান চাষ হয়ে থাকে এবং এই ধানটা এগুলো আমাদের মূলত সারা বছরের খাদ্যের জোগান দেয় তাই মানুষ সারা বছর অপেক্ষা করে বসে থাকে যে বর্ষার উপরে যে বছর অতিরিক্ত বৃষ্টি হয় অনেক সব ফসল ডুবেও যায় কিন্তু জল নিকাশি ব্যবস্থা ভালো থাকলে সঠিক পরিমাণে এখানে ধানের চাষ হয়ে থাকে বলে আমরা জানি এত দিন জেনে আসছি এরপরে যখন শীতকাল আছে তখন শীতকালও ভালো চাষের জন্য খুব উপকার হয় আমাদের এ এলাকাতে শীতের যে ওয়েদার থাকে এখানে বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ এবং শীতকালে বৃষ্টি হয় না তাই মূলত এই সময় বিভিন্ন রকম সবজি আমরা পেয়ে থাকি যেগুলো শীতকালীন ফসল যেমন বিভিন্ন রকমের টমেটো বিভিন্ন রকমের কপি ফুলকপি বাঁধাকপি ওলকপি বিট গাজর মুলো বেগুন টমেটো এগুলো অতিরিক্ত পরিমাণে আমরা এখানে পেয়ে থাকি যেগুলোর সাহায্যে আমরা বাজারে নতুন নতুন ফসল তুলতে পারি সবজি তুলতে পারি যেখান থেকে মানুষ তার সঠিক পরিমাণে সবজিগুলো পেয়ে যাচ্ছে তো এইভাবে আবহাওয়া নির্ভর করে এবং আবহাওয়ার উপরে কৃষকরাও ওই অপেক্ষা করে বসে থাকে যে কোন আবহাওয়ার সময় কোন জলবায়ুর সময় আমরা কোন ধরনের ফসল ফলাব তো এই সমস্ত আবহাওয়ার তারতম্য থাকলেও লক্ষ্য করা গিয়েছে যে বেশি পরিমাণে আমাদের উপকার উপকৃত হই আমরা শরৎকালীন যে আবহাওয়া যখন থাকে বিশেষ করে এই সময় অতিরিক্ত বৃষ্টিও হয় না ঠান্ডাও হালকা হালকা থাকে এবং তাপমাত্রাও সঠিক পরিমাণ থাকে তাই কৃষকরা বেশি পরিমাণে এখানে পরিশ্রম করতে পারে তাদের অনেক খাটুনি কম হয় পরিশ্রমও কম হয় যখন সে মাঠে চাষবাস করে বা কাজ করে এবং ফসল পরিমাণও যথেষ্ট পরিমাণে হয় তো এই ধরনের আবহাওয়া থাকলে আমাদের চাষের কাজে অনেক সুবিধা হয় তো সেটা তো সম্ভব নয় তাই আবহাওয়ার তারতম্যের সঙ্গে সঙ্গেও ফসলের একটা ভিন্নতা আমরা লক্ষ্য করতে পারি এইভাবে আমাদের গ্রাম্য এলাকাতে চাষবাস হয়ে থাকে